আমাদের ব্যবহারিক জীবনে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্তমানে প্রযুক্তি পরিবহন শিল্পকে ব্যাপকভাবে সাহায্য করে এবং প্রভাবিত করে বাস ট্রেন ফ্লাইট টের টিকিট বুকিংয়ের জন্য প্রযুক্তি আমাদের খুবই সাহায্য করে প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যবহৃত অ্যাপ টিকিট বুকিং ট্রেনের স্টেটাস চেক

অনলাইন লাইসেন্স পাওয়া ফাস্টট্র্যাক ইত্যাদি করে থাকি অনলাইনে লাইসেন্স ইত্যাদি আমরা প্রযুক্তির মাধ্যমে পেয়ে থাকি প্রযুক্তি ছাড়া আমরা একটুও চলতে পারি না এটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে